এই ধর্ম সম্পর্কে কোনো ভুল ধারণা আমার নেই কিন্তু আগেকার দিনে মানুষ হিন্দু মুসলিমকে খুব ভেদাভেদ করতো আগেকার দিনে ব্রাহ্মণরাই আমাদের নারী সমাজের মানুষকে বা নারীদেরকেই যদি মেয়ে হতো তাহলে গঙ্গাজলে ভাসিয়ে দিত সেই দিন থেকে আমরা অনেক আগেই উঠে এসে চলে এসেছি কিন্তু তাও এখনও কোথাও না কোথাও সেই ভেদাভেদ উঠে গেলেও হিন্দু মুসলিমের ভেদাভেদটা এখনও উঠেনি এখনও অনেক পরিবার অনেক অনেক জায়গায় এই জিনিসটাকে মানা হয় হিন্দুদের সাথে কথাবার্তা বলা বা মুসলিমদের সাথে কথাবার্তা বলাটাকে নিয়ে অনেকে অনেক কিছু ভাবে কিন্তু যখন আমরা একসাথে এক জায়গায় একই স্কুলে পড়তে পারি বা একই সাথে কথাবার্তা বলে থাকতে পারি তাদের রক্তটা আমাদের সাথেই একই রক্ত তাহলে আমরা কী করে এটা বলতে পারি যে তারা আমাদের থেকে আলাদা হয় আমরাও মানুষ তারাও মানুষ তারাও যা খায় আমরাও তাই খাই তাহলে এর মধ্যে ভেদাভেদে কী আছে আমরা জানি না কিন্তু আমরা বলব হিন্দু আমার কাছে হিন্দু মুসলিম দুজনেই ভাই আমরা এটা জানতে পারি কবি নজরুল লিখেছিলেন যে হিন্দু মুসলিম দুটি ভাইয়ের মতন আমার কাছেও তাই তারা শুধু যে মুসলিম বলে আমরা তাদের সাথে কথা বলবো না তাদের সাথে ভেদাভেদ করব এই জিনিসটা ঠিক নয় তার জন্য আমাদের উচিত সেই সমাজের মানুষদেরকে ঠিক করা যারা এই ভুল ধারণায় বেঁচে থাকে আজ সমাজ অনেক এগিয়েছে আমাদের দায়িত্বও এই হবে যে এই সব কিছু ভুলিয়ে তাদেরকে বুঝিয়ে তাদেরকে বোঝানো যে এই ভুল ধারণাটা ঠিক নয় তাছাড়াও আরও অনেক কিছু আছে যা বলার যোগ্য